আমি আঁকতে ভালোবাসি কিন্তু তাই বলে কোনো আঁকার শিক্ষকের কাছে আমি কোনো দিন আঁকা শিখিনি কিন্তু আমার মনে মনে আঁকার প্রতি একটা গভীর ভালোবাসা ছিল তাই একদিন আমি একটি কাগজের মধ্যে রং আর তুলি নিয়ে একটি প্রাকৃতিক সৌন্দর্য এঁকেছিলাম তারপর এঁকে সেইটা রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর দুবছর পর আমি কোনো এক পাহাড়ের পাহাড়ি জায়গায় যায় কিন্তু সেই পাহাড়ি জায়গায় পাহাড়ের ওপর বসে আমি যে নিঃস্বর্গ প্রাকিতিক সৌন্দর্য উপভোগ করি সেইটা আমার দুবছর আগের যে প্রাকিতিক সৌন্দর্য আমি এঁকেছিলাম সেইটা হঠাৎ আমার মনে হলো যে এইটা আমি কি করে এইটাই তো আমি সেদিন মনে হয় এঁকেছিলাম সেই আঁকার যে অভিজ্ঞতাটা সেইটা আমি বুঝতে পেরেছিলাম দুবছর পর সেখানে বেড়াতে গিয়ে